আমরা যেসব গায়কদের গান শুনি তাদের কয়েকজনের গান শ্রুতিমধুর হলেও বহু গায়ক তাদের গান তাদের শ্রুতিমধুর হয় না এর নানা কারণ হয়ে থাকে আমরা দেখি যে গায়ক তার সঙ্গে যে বাদ্যযন্ত্র থাকে হয় তাদের আওয়াজ খুব উচ্চ স্বরে থাকে বা কখনো নিম্ন স্বরে কিন্তু গায়কদের গানের আওয়াজ ঠিকমতন না থাকাতে হ্যাঁ আমরা দেখি এই পরিস্থিতি গায়কদের গান ঠিক মতন হয় না এছাড়া গায়কেরা ইকো সাউন্ডে গান গায় তাদের এই ইকো সাউন্ড ব্যাপারটাও ঠিক মতো না থাকলে গানের পরিবেশ সুষ্ঠুভাবে হয় না তখন তা সুমধুর না হয়ে হ্যাঁ সুমধুর শ্রুতিমধুর না হয়ে শ্রুতিমধুর না হয়ে গানের পরিবেশের খারাপ পরিস্থিতি তৈরি হয় তাই গানের পরিবেশনের আগে বাদ্যযন্ত্রের আওয়াজ ও গায়ক তার গানের স্বর যে সমলয়ে থাকে তা দেখতে হবে এছাড়াও গায়ক তার গানের আওয়াজ বা গায়িকিতেও তার লয় তাল যেন থাকে সেটাও দেখার দরকার